পাখিদের ক্লাব বলতেই মনে পড়ে গেল আমার এক খুব প্রিয় বান্ধবী ওর বাড়িতে গিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে একবার পাখি প্রেমীদের পাখি সম্বন্ধে অনেক অনেক ভালো ভালো কথা শুনে তো আমার পাখিদের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেলো আমাদের এই পরিবেশ থেকে এত অসংখ্য গাছ কেটে দেওয়া তাতে পাখিদের বা বাসার অনেক ক্ষতি অনেক পাখি মারাও যায় আর বছর বছর এতো ভয়ানক ঝড়ে ওদের অনেক পাখি বিলুপ্ত হচ্ছে বাসা ভেঙে যায় বাসায় বাচ্চাদের অনেক ক্ষতি হয় পাখির বাচ্চারা মারা যায় ঝড়ের কারণে বছর বছর যেসব ভয়ানক ভয়ণক ঝড় ঝড়ের জন্য পাখিরা বাসা হারিয়ে ফেলে বাসা গাছ ভেঙে পড়ায় ওদের ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক ক্ষতি হয় ওরা খাবার খুঁজে পায় না ঝড়ের কারণে পথ হারিয়ে অনেক অনেক বিপদের মুখোমুখি হতে হয় ও অনেক পাখিদের বাস বসবাসের জন্য যেসব গাছ কেটে অসংখ্য বড়ো বড়ো বিল্ডিং কলকারখানা বানানো ওদের বসবাসের জন্য অনেক সমস্যার ও হতে হয় এই যে নেটের জন্য টাওয়ার বানানো টাওয়ার টাওয়ারের জন্য অনেক অনেক চড়ুই পাখি এখন আর আমরা দেখতে পাই না চড়ুই পাখি আ আগে ছিলো অনেক চড়ুই চ চড়ুই সকাল হতেই চড়ুইয়ের কিচিরমিচিরে আমাদের ঘুম ভাঙতো কিন্তু সেই চড়ুই এখন আর আমরা দেখতে পাই না ওদের কাছ থেকে অনেক পাখি সম্পর্কে অনেক কিছু ভালো ভালো কথা জানতে পেরে খুব পাখিদের প্রতি একটা আলাদা আলাদা ভালোবাসা জন্মালো পাখি পাখিরা যে যে বাসা বানানোর জন্য যেসব ডাল গাছপালা যে বাড়ির পরিবেশটাকে পাখি ছাড়া আমাদের পরিবেশটা পাখি ছাড়া একেবারেই অসম্পূর্ণ পাখি ছাড়া গাছ গাছেদেরও পাখি পাখি না হলে গাছ গাছে গাছেও পাখি না থাকলে পাখি ছাড়া অনেক কিছুই ভ পাখি ডাকে অনেক অনেক সময় পাখির ডাকেই আমাদের সকালটা শুরু হয় আবার পাখি পাখির ডাকেই আমাদের রাত নেমে আসে পাখি পাখি আমাদের স আমাদের পরিবেশের সঙ্গে অনেকই সুন্ অনেক সৌন্দর্য বহন করে পা পাখি পাখিতে পাখি যে আমাদের বাড়ি বাড়ির চারিপাশে এত কিচিমিচি ডাক ডাকে পাখি দেখতেও খুব ভালো লাগে আর ওদের ডাকটা তো শুনতে আরও বেশি ভালো লাগে যে ওদের সাথে কথা বলায় অনেক দেশ বিদেশের পাখি এই শীতে আমাদের এখানে আমাদের শীতের ব শীতে অনেক পাখিরা আসে আবার শীতের শেষে ওরা সব যে যার দেশে ফিরে চলে যায় শীতে আমরা অনেক পাখি দেখতে পাই অনেক নতুন নতুন পাখি আমাদের আমরা দেখতে পাই যেসব পাখি এমনি এমনি অন্য টাইমে দেখা যায় না কিন্তু শীতের শীতে ওরা ঠিকই আমাদের এই পরিবেশে এসে ঘুরে বেড়ায়